পশ্চিম মেদিনীপুর জেলার প্রধান কৃষিপণ্য ধান ধান চাষের পদ্ধতিগুলি হলো প্রথমে গবাদি পশুর মাধ্যমে জমি খনন করে অঙ্কুরিত বীজ রোপণ করতে হবে তারপর জলসেচ ব্যবস্থার মাধ্যমের প্রয়োজন কারণ ধান চাষের জন্য প্রচুর পরিমাণ জলের প্রয়োজন এছাড়া ধান চাষের জন্য নানারকম কীটনাশক ওষুধ যেমন সার প্রয়োগ করতে হবে ইউরিয়া সার প্রয়োগ করতে হবে এছাড়া পশু সম্পদ যেমন হাঁস মুরগি ছাগল প্রভৃতি চাষ করা হয় এই